হ্যাঁ বলুন হ্যাঁ আমিও বুঝতে পারছি আমিও তো সেটা সেই কথাটা মানে আপনার সাথে আলোচনা করার জন্য কদিন ধরে ভাবছিলাম যে কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না আর মানে প্রথম কথা হলো টাকা পয়সা নিয়েই সমস্যা হচ্ছে যেদিকে টাকা পয়সা সেই দিকে বেশি মানে আইন সেইদিকে গড়াচ্ছে হ্যাঁ আমিও বুঝতে পেরেছি

কী করব এখন এটাই হয়েছে যে টাকা পয়সার জন্য যেদিকে মানে টাকা পয়সা বেশি সেই দিকেই সব কিছু বেশি তা ঠিক ঠিক আছে তাহলে রাখছি